হ্যালো টিচার হ্যাঁ আমি রবির বাবাই বলছি হ্যাঁ আমাকে রবি বলেছিল যে স্কুল থেকে পিকনিক করবেন তা আপনারা কবে করবেন তো আপনারা মানে এটা কি স্কুল থেকে হচ্ছে এখানে কি শুধু স্টুডেন্টরা যেতে পারবে না গার্জেন গার্জেনরাও যেতে পারবে মানে এখানে কোনও আমার পুরো ফ্যামিলিকে নিয়ে যেতে পারবো মানে একজন গার্জেন দুজন গার্জেন হবে না এটা আপানারা কিসে করে যাবেন বাসে করে যাবেন ট্রেনে না তা এতে আপনারা কত করে নিচ্ছেন এটা আপনার রবিবার ছাড়লে কবে রিটার্ন করবেন ঘরে ঠিক আছে আমি রবির সাথে জিজ্ঞেসা করি তাহলে একবার তারপরে আপনি আমি আপনাকে ফোন করে জানাবো হ্যাঁ রবি এখন কেমন পড়াশোনা করছে আপনারা একটু দেখুন ওকে হ্যাঁ বলছি কি পিকনিকে আমি কি আমার আর একটা ছেলেকে নিয়ে যেতে পারবো না মানে ও তো এখন মানে আমাকে ছাড়া থাকতে পারে না নিয়ে যেতে পারবো ঠিক আছে সেটা আমরা দেখে নেব তাহলে আপনারা রবিবার বাস ছাড়বেন আটটার সময় ঠিক আছে তাহলে আমি রবিবার রবিকে নিয়ে চলে যাব ঠিক আছে হ্যাঁ রাখছি